কৃষকরা পশুর বর্জ্য ব্যবস্থা করে এবং এটি নষ্ট না হয়ে যায় সেটা ওই যে গো গরুর গোবর প্রত্যেকদিন একত্রিত করে রেখে সেখানে অনেকটা হয়ে গেলে সেখানে কিছু ওই কেচো কেচো মতে দিয়ে দেয় সেইগুলো ঢাকা দিয়ে রাখলে ওটা একটা একটা সার সারে পরিণত হয় এই সার বাজারে প্রচুর চাহিদা এবং এই সার যে কোনো গাছের আমরা সবজি করি বা যে কোনো গাছের গোড়ায় দিলে গাছও ভালো হয় এবং শাক সবজিও ভালো হয় হ্যাঁ এই সার বাজারে এখন এ অনেক দামে বিক্রি হয় এছাড়া অনেক কাজে ব্যবহার করা যায় ইত্যাদি